আমি কাপড় জন্য ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি এবং বিভিন্ন আবহাওয়ার পরিস্থিতিতে আমি সেগুলিকে বিভিন্নভাবে শুকনো করি যেমন রোদের ক্ষেত্রে আমি সেগুলিকে প্রথম জলটা শুষ্ক করার জন্য সেগুলিকে রোদে এবং যখন জলটা উবে যায় সেগুলিকে আমি ছাওয়ায় নিয়ে আসি এবং যখন মেঘলা আবহাওয়া থাকে সেগুলিকে আমি প্রথম থেকে ঘরের ভেতর রাখি এবং ফ্যানের শুকাতে দিই তো আমি এভাবে নিশ্চিত করি যে আমি অনেকটা জল অপচয় করছি না যে যে মানে কাপড় কাচা জলগুলি আছে সে জলগুলি দিয়ে আমরা বিভিন্ন রকম অন্যান্য কাজ করি যেমন ঘর মোছার কাজে ব্যবহৃত হয় সেই জল এছাড়া বাড়ির সামনে জল ছেটাতে ব্যবহৃত হয় এবং সেই জলগুলি আমরা কিছুটা হলেও ব্লিচিং পাউডার দিয়ে পরিশুদ্ধ করে এবং সেই জলের মধ্যে চুন দিয়ে পরিশুদ্ধ করে সেই জলটাকে আমরা গাছের গোড়ায় দিই এছাড়া বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন আমরা এই জল বাড়ির সামনের জমিতে ফেলে দিই এই চুন দেওয়া জলটিকে